হ্যাঁ আগে আমরা কুয়োর থেকে হাতে করে জল তুলতাম কুয়োর মধ্যে একটা রড লাগানো থাকতো যার মধ্যে একটা ঘড়ঘড়া লাগিয়ে তার মধ্যে দড়ির মাধ্যমে বালতি বেঁধে সেই ঘড়ঘড়ার মাধ্যমে হাতে টেনে আমরা জল তুলতাম অনেকদিন আমরা এই কুয়োর মাধ্যমে কুয়োর থেকে এই হাতের মাধ্যমেই জল তুলেছি তারপর বৈদ্যুতিক চিন্তাভাবনা এতে আমরা যখন কুয়োর সাথে মোটর ফিট করলাম তখন বৈদ্যুতিক মোটর ফিট করার পর সেটাকে কানেকশান করে আমরা পাইপলাইনের মাধ্যমে সেটা আমরা জল ট্যাঙ্কিতে ভরে কল কলের মাধ্যমে সেই জল আমরা ব্যবহার করতাম তারপরে এই বৈদ্যুতিকে মোটরের ফলে আমাদের খুবই সুবিধা হয়েছে এই ইলেকট্রনিক্স এই ইলেকট্রনিক্স মোটরটি আমাদের এই দৈনন্দিন জীবনে খুবই গুরুত্বপূর্ণ তাই আমার চিন্তাভাবনা বলতে প্রত্যেকটি কুয়োতেই এরমভাবে মোটর লাগিয়ে নেওয়া উচিত ও তা পাইপলাইনের মাধ্যমে ঘরে ঘরে জল পৌঁছানো উচিত এটাই হচ্ছে আমার চিন্তাভাবনা এই কুয়ো থেকে জল তোলা ওইভাবে হাতে গেলে হাতে কুয়ো থেকে হাতে করে জল তুলতে খুবই কষ্ট হয় মানুষের তাই এই এই বৈদ্যুতিক মোটর যে মানুষের কষ্ট দূর করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটাই হল আমার চিন্তাভাবনা